নমস্কার আমি কি ডাক্তার সাউয়ের সঙ্গে কথা বলছি হ্যাঁ দিদি আমার রক্তচাপজনিত কিছু সমস্যা হচ্ছে আমি আপনার কাছে গিয়েছিলাম তবে তার পরে একটু অসুবিধা হচ্ছে আপনার কাছে তো আমি গিয়েছিলাম মাস খানেক আগে আমার ঠিক তারিখটা মনে নেই আপনি ওই দেবেন মাহাতোর তে বসতেন দেবেন মাহাতো হাসপাতালে বসতেন তো আমার সেই ওষুধ আমি নিয়েছিলাম খেয়েওছিলাম কিন্তু এখন সেগুলো ফুরিয়ে গিয়েছে আমার সমস্যা বলতে মাঝে মধ্যে একটু মাথা হালকা লাগে মাথার পিছন দিকে ঘাড়ের কাছটা ব্যথা করে আর চোখের মণিটা টনটন করে এইগুলো আমার হয় খুব বেশিদিন হয়নি চারদিন হয়েছে বেশ বেশ বেশ ডাক্তারদিদি আমি যাব আপনার কাছে আপনি ওই একই সময়েই বসেন তো

বেশ বেশ আমি আমি এই সামনের সোমবারই যাব তাহলে এই সামনের সোমবারই যাব অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দিদি নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনি যে কাগজটা দিয়েছিলেন সেই কাগজটাও নিয়ে যাব আর আমি যে ওষুধগুলো খেতাম আমি সেগুলো ফেলে দিইনি আমার কাছে সেগুলোর খোলাগুলো রয়েছে খোলাগুলোও নিয়ে যাব না না আমার ঘরে রক্তচাপ মাপার কোনো যন্ত্র আমার ঘরে নেই বেশ বেশ বেশ আমি তাহলে সোমবার যাচ্ছি ওখানে এবং আপনি যেগুলো বলছেন সেগুলো নিয়ে আসব ধন্যবাদ ধন্যবাদ